আমার কাছে একটা ট্রাইপড আছে যেটা দিয়ে আমি ভিডিও রেকর্ডিং করতাম কিন্তু এখন রিসেন্ট দেখছি ওই ট্রাইপডের পা গুলো সব ভেঙ্গে গেছে আর কোয়ালিটি একদমই ভালো না একদম রিজেক্ট হয়ে গেছে